হ্যাঁ হ্যালো নমস্কার স্বাতী স্টুডিও থেকে বলছি

একটু হোল্ড করবেন প্লিজ আমি শিডিউলটা দেখে আপনাকে জানাই আচ্ছা ধরে থাকবেন হ্যাঁ কত তারিখ বললেন ফেব্রুয়ারি দু তারিখ আচ্ছা ফেব্রুয়ারির দু তারিখ হ্যাঁ পাঠাতে পারব আপনার কি আপনার কী ধরনের হবে মানে শুধু ছবি হবে সাথে ভিডিওগ্রাফি সুদ্ধ

আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো তো আমাদের হচ্ছে প্যাকেজ রয়েছে হ্যাঁ ধরুন আপনি সম্পূর্ণ বিয়ের যা কিছু রয়েছে আপনি ছবি নেবেন শুধু যদি সম্পূর্ণ বিয়ের ছবি নেন উইথ ডি এস এল আর ক্যামেরা হ্যাঁ সেই ছবি ছবি যদি নেন তাহলে আপনার হচ্ছে টোটাল পেমেন্ট যেটা পড়বে সেটা সাত হাজার টাকা পড়বে এবার আপনি যদি আপনি যদি ভিডিওগ্রাফি সাথে ক্যাসেট নেন ভিডিওগ্রাফির ক্যাসেট নেন হ্যাঁ ওটা হচ্ছে তোমার ওইদিকে আবার টোটাল মানে সাত হাজার প্লাস দশ হাজার টোটাল হচ্ছে সতেরো হাজার টাকা পড়বে এবার আপনি আপনাকে বুঝিয়ে দিচ্ছি সতেরো হাজার টাকা কেন পড়বে কারণ হচ্ছে কারণ হচ্ছে এই যে ফটোগ্রাফি করার জন্য আমার তিন তিনজন ছেলে যাবে তিনজন ছেলে প্লাস ভিডিওগ্রাফি করার জন্য আরও তিনজন যাবে টোটাল ছজন ছজন ছেলে সেদিন আপনার ইসেতে উপস্থিত থাকবে তো এই দুই ক্যামেরা ছয়জন ছেলে ছটা ক্যামেরা থাকবে এবার এবার আপনি এবার আপনি হচ্ছে যেই প্যাকেজ আমার আমার সঙ্গে যেই প্যাকেজের কথা বলবেন ওই প্যাকেজেই আপনাকে দেওয়া হবে সতেরো হাজার এবার ঠিকানাটা বলুন একটু আমি দেখি ক্যারিইং কোড চায় সেটিকে যদি কমানো যায় একটু

দেড় কিলোমিটার কাছাকাছি তো আচ্ছা আচ্ছা তো আমি আপনাকে বলি যে মোটামুটি যেহেতু কাছাকাছি আপনি আমার ইসের থেকে তো আপনাকে বলি মোটামুটি ওই মোটামুটি পনেরো হাজারের মধ্যে আমি আপনাকে করে দিতে পারব

আচ্ছা আচ্ছা তো তো আগে আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেবো আপনি যদি পারেন ফোনপে বা ইসে করে কিছু অগ্রিম পাঠিয়ে দিতে যদি পারেন তাহলে ভালো হয় আর কি হ্যাঁ এই নাম্বারেই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা দাদা ধন্যবাদ ধন্যবাদ আর ওই ফোন নাম্বার আপনার এটাই তো নামটা নামটা একটু বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে